পশ্চিমবঙ্গের প্রধান সংগীত বলতে গেলে আমি মনে করবো টুসু পূজা কারণ আমাদের এখানে ভাদ্র মাসেই টুসু পূজা হয়ে থাকে এখানে বেশিরভাগ বেশিরভাগ মেয়েদেরকে আমি দেখতে পাই যারা নিজেদের সুন্দর্য এবং নিজেদের গান ও টুসু গানে নিজেদেরকে মত্ত করে এখানে নৃত্য করে বা হচ্ছে নাচ করে যেটা আমাদের খুবই দেখতে ভালো লাগে সেই হিসেবে আমরা এই যা এই ভাদ্র মাসটি ভালোভাবে এনজয় করি বা ভালোভাবে কাটাই সময়কালীন উৎসব উৎসব উৎসবের হিসেবে আমাদের এখানে দুর্গাপুজো নানান রকমের পুজো হিসেবে যেই অনুষ্ঠানগুলি করা হয় তার মধ্যে কিছু কিছু নৃত্য প্রদর্শনও হয় যেখানে আমাদের এখানে থাকা একটি বীণাপাণি কলা মন্দির বা নামে বীণাপাণি কলা মন্দির নামে একটি নৃত্য প্রতিষ্ঠান রয়েছে যেখানে ছোটো ছোটো বাচ্চাদেরকে আমরা দেখতে পাই আমাদের সেখানের যেখানে পুজো সেখানের স্টেজে নৃত্য প্রদর্শন করতে এবং অতি অতি অনেক মানুষকে সেখানে সেই নাচটি আসতে আমরা দেখতে পাই আমরা দেখতে পাই নাচটি দেখতে আমরা আসতে দেখতে পাই এই হিসাবে আমার মনে হয় যে সংগীত মানুষদেরকে বেশিরভাগই আকর্ষিত করে বা শ্রোতাদেরকে আকর্ষণ করে